পশ্চিমবঙ্গের প্রধান ধর্মীয় নিদর্শনগুলি হল যেমন আসানসোলের মধ্যে ঘাঘড়গুড়ি কালী মন্দির কল্যানেশ্বর কালী মন্দির এবং আরো রয়েছে তারাপীঠের কালী মন্দির কালী কলিকাতা হচ্ছে কালীঘাটের কালী মন্দির আরও অন্যান্য অনেক কালী মন্দির রয়েছে বিভিন্ন কালী মন্দিরের বিভিন্ন মা জাগ্রত সেখানে বিশেষ বিশেষ অনুষ্ঠানে বিশেষ বিশেষ তিথিতে সেখানে বিশাল বিশাল ধর্মীয় মেলা আয়োজন হয়